বাংলা আমাদের মাতৃভাষা ভবিষ্যতে বাংলা ভাষাকে উন্নত ও সংরক্ষণ করা যেতে প্রয়োগ বলে আমি মনে করি কারণ বাংলা ভাষা আমাদের ভারতের অধিকাংশ জায়গায় পরিচালিত এবং বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে খুব ভালোভাবেই পরিচালিত আছে বাংলা ভাষায় আমরা কথা বলি বাঙাল তো আমরা জন্ম থেকে বাংলা ভাষায় কথা বলে এসেছি এবং আমরা জন্মানোর পরে মা সবার প্রথমে আমরা বাংলা ভাষায় কথা বলে থাকি এবং বাংলা আমাদের মাতৃভাষা আমরা সমস্ত কিছু ভাষা বাংলা থেকে পেয়েছি এবং আমরা সবারই সঙ্গে বেশ বেশ বেশিরভাগটাই বাংলা ভাষায় কথা বলে থাকি তাছাড়াও বাংলা ভাষায় নানা রকম আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার যে বর্ণপরিচয় বইটি লিখেছিলেন এবং সেটি সারা জীবন রয়ে যাবে যদি আমরা ঠিকভাবে সেটাকে রাখতে পারি তাছাড়াও কাজি নজরুল ইসলাম রবীন্দ্রনাথ এরা সবাই বাংলা ভাষায় অনেক কবিতা অনেক গল্প উপন্যাস লিখে গেছেন যেগুলি আমরা সংরক্ষিত করে রাখতে পারলে বাংলা ভাষা চিরস্থায়ী থাকবে এবং আরও উন্নতভাবে সংরক্ষণও করা যেতে পারে বাংলা ভাষাকে তাছাড়াও আমাদের বাংলা ভাষায় অনেক কবি বা অনেক লেখক আছেন বা বাংলা ভাষায় অনেক গায়ক আছেন যাদের গান কবিতা গল্প এগুলোকে আমরা খুব ভালোভাবে যত্ন করে রেই রাখতে পারি আমরা বাংলা ভাষাকে সংরক্ষণ করে রাখতে পারবো সারা জীবনের জন্য তাছাড়াও ভবিষ্যতে বাংলা ভাষা থাকবে বাংলা ভাষা কখনো মুছে যাবে না বা বাংলা ভাষাকে কেউ মুছে দিতে পারবে না বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বাংলা এই বাংলার মাটিতে অনেক কবিতা লিখে গেছেন অনেক লেখক কবি এবং এ বাংলা ভাষাকে নিয়ে এই বাংলাকে নিয়েই আমাদের দেশ লড়েছিলো ইংরেজদের বিরুদ্ধে লড়েছিলো ইংরেজ শাসনের বিরুদ্ধে এবং এই বাংলা ভাষা একটা যোদ্ধা ভাষা এ ভাষাকে আমরা ঠিকভাবে যদি সংরক্ষণ করে রাখতে পারি এই ভাষা কেউ কোনো দিনও মুছে দিতে পারবে না